আমরা বাড়িতে যে কাজ করি তো এইসব কাজের ক্ষেত্রে বহু দূর থেকে লোক আসে গ্রাহক আসে তো এই কাজ নিয়ে তো ওই কাজ যদি ঠিকঠাক না হয় বা অন্য কোনোরকম সমস্যা যাতে না হয় তার জন্য গ্রাহককে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে কোনোরকমের কাজ কি রকম ধরনের কাজ কি রকম কি হবে তো এই ধরনের কাজ যদি ঠিকঠাক না হয় বা ঠিকঠাক করতে না পারা যায় তো তার জন্য একটু সমস্যা হয় তো সেই সমস্যা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা গ্রাহককে একটু ভালোভাবে বোঝাই যে এই ধরনের কোন ধরনের কাজ কি রকম হবে বা এই কাজটা করার পড়ে এই রকম ধরনের দাঁড়াবে বা এই রকম এবং কাজ করার ফলে এই রকম হতে পারে বা এইটা ভুল হতে পারে কি এইটা ঠিক হতে পারে এই ধরনের জিনিস বোঝানোর ফলে এ যদি গ্রাহক বুঝতে পারে তাহলে তো ঠিক আছে যদি না বুঝতে পারে তাহলে একটু সমস্যা হয় আর এই সব সমস্যা যাতে পরবর্তীকালে না হয় তার জন্য গ্রাহককে একবার নয় বার বার বোঝানো চেষ্টা আর এই বার বার বোঝানোর চেষ্টার ফলে আমাদের একটু সমস্যা হতে থাকে যেটা আমরা গ্রাহককে যদি বোঝাতে পারি তাহলে ঠিক আছে আর গ্রাহক যদি বুঝে যায় তাহলে তো কোনো ব্যাপারই না তো এই সব সমস্যা একটু হতেই থাকে কাজের ক্ষেত্রে তো এগুলো একটুখানি সাবধানতার বিষয় যে গ্রাহককে ঠিকঠাকভাবে বোঝানো